আমি আমি রাজু ট্রাভেলসে গিয়েছিলাম সে মুকুটমণিপুরে গিয়েছিলাম আমাদের এখানকার এত ভালো ওরা গেলাম গিয়ে খুব ভালো মজা করলাম দেখলাম যে না এরা খুব ভালো খাওয়া দাওয়াও ভালো করিয়েছে ঘুরতেও ভালো করিয়েছে ওখানে গিয়ে ঘোরা দেখা শোনা খুবই সুন্দর জায়গাটাও সুন্দর ভালো লাগছে তাই তারপরেও বলেছি এরপর তোমরা যদি কোথাও যাও আমাকে বলো আমি যাবো টাকা পয়সা তো কম নেয় এখন জানি না অনেক দিন হয়ে গিয়েছে আমি যে গিয়েছিলাম এখন টাকা পয়সা তো আগে কম নিয়েছে এখন কত নেবে সেটা আমি এখন কিছু বলতে পারছি না এমনি সবাই ভালো গাড়িতেও সবাই মজা করেছি আমরা আনন্দ করেছি বেশি দিনের জন্য না দুদিনের জন্য গিয়েছিলাম খুব মজা করে আনন্দ করে এসেছি